আমি যখন দূরে ভ্রমণে যাই তখন আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ আমাদের এইখানে ট্রেন এরোপ্লেন কিছুই নেই যোগাযোগ ব্যবস্থাও সেরকম ঠিকঠাক নয় বাস যাতায়াত হয় কিন্তু বাসে টাইমেরও কোনো ঠিকঠাক নেই যেই বাসটা টাইমে আসার কথা সেই বাসটা দুঘণ্টা দেরিতে আসে কোথাও যদি যাতায়াতের দরকার পড়ে কোথাও দূরে যাতায়াতের দরকার পড়ে তখন আমাদের এরোপ্লেন বা ট্রেনের খুবই দরকার হয় কিন্তু আমরা সেইসব কিছুই জিনিস পাই না এইসবের প্রচুর দরকার আমাদের এই সবকিছুই আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে উঠেছে